কিছু সাধারণ সামাজিক বা সাংস্কৃতিক রীতি বা প্রথা কী কী যা পুরুলিয়া জেলায় অনুসরণ করা হয় এই প্রথা বা রীতিনীতিগুলি কীভাবে জেলার পরিচয় এবং সম্প্রদায়ের অনুভূতিতে অবদান রাখে সামাজিক অনুশীলন সাংস্কৃতিক রীতিনীতি পরিচয় সম্প্রদায় দেওয়াল চিত্র নরম পুতুল লাখের জিনিস